সাধারণত অ্যাকোয়াগার্ড বা ওই ধরনের ইলেকট্রনিক মেশিন ব্যবহার করি বর্ষাকালে অতিরিক্ত সুরক্ষার জন্যে জলটা ফুটিয়ে তারপরে সেইটাকে ঠান্ডা করে ফিল্টার করে খাই ঘরোয়া প্রতিকার আর কিছু করি না এক একবার ফিটকিরি দিয়ে কখনো কখনো ফিটকিরি কর্পুর এটা দিয়ে পরিশোধিত করি